পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা যে উৎসবগুলো দেখি তাতে আমাদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো আর হচ্ছে গাজন উৎসব দুর্গাপুজো হয় আশ্বিন মাসে আর গাজন উৎসব হয় চৈত্র মাসের শেষে তাহলে দুর্গাপুজোর সময় আমরা যে আচার অনুষ্ঠানগুলো করি দুর্গাপূজার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচদিন ধরে চলে সেই ক্ষেত্রে আমরা বাড়িতে ধর্মীয়ভাবে যেদিন অষ্টমী মহাষ্টমী বলা হয় এই অষ্টমীতে আমরা সবাই বাড়িতে সেদিন ভাত পা পা পাওয়া যাবে না আমরা বো সেদিন লুচি মিষ্টি বা অন্য অন্য সবজির তরকারি করে মায়ের অষ্টমী করি নবমী দশমী শেষ হওয়ার পর যে যার ইচ্ছে মতো খাওয়াদাওয়া সবই হয় এটা দুর্গাপূজার ক্ষেত্রে হলো গাজন উৎসবও গাজন উসসবও চার পাঁচ দিন ধরেই গাজন হয় গাজনের একমাত্র মেলের জল ঢালার উৎসব যেদিন মা বাবার মেয়ে জল ঢালা হলো সেদিন কিন্তু জল ঢালা উৎসবেও নিরামিষী কেউ আঁশ গ্রহণ করবেন না আমাদের বাড়ির কাছেই গাজন উৎসব হয় গাজনে উৎসবের বিভিন্ন ধারা আছে হ্যাঁ হিন্দোলা বলা হয় পা উপর দিকে পা বেঁধে নিচে দোলাকে হিন্দোলা বলা হয় প্রণাম সেবা খাটা আছে পুকুরের থেকে যেখানে বাবার পুকুরে চান করে সেখান থেকে প্রণাম সেবা খেটে এসে বাবার মন্দিরে প্রবেশ করবে এর তিন হচ্ছে আমাদের কাটা ভাঙা আছে যে কাঁটাগুলা গ্রু বেগুনের বলে আমরা জানি এই কাঁটার সব দিকই ভালো এর যে বসন্তের টিকা দেওয়ার যে ব্যবস্থা এই কাঁটার বিষক্রিয়া থেকে এইগুলো কখনও বসন্ত হবে না যারা বাবার মন্দিরে ভক্ত থাকেন আমরা জানি এই উপায় গাজন এবং দুর্গোৎসব পশ্চিম মেদিনীপুরের প্রধান উৎসব হিসাবেই আমরা জানি